হ্যাঁ বলুন ও হ্যাঁ বলো আমি গ্রন্থাগারের রাজু বলছিলাম বলো কী দরকার আচ্ছা দেখো এরকম অনেকে এরকম আগে নির্দেশ পাওয়ার জন্য ফোন টোন করেছে কোনো বই টই রাখার জন্য তো গ্রন্থাগারটা তো স্কুলের বা অন্যান্য সরকারি প্রপার্টি তো এগুলোর জন্য আমাকে আগে স্কুলের যে ম্যানেজমেন্ট বা হেড স্যার আছে তাদের সঙ্গে আগে কথা বলতে হবে তারপর বইটা ওনারা হেড স্যার বা ম্যানেজমেন্ট আগে বিবেচনা করে দেখবে যে সেই বইটা রাখার সত্যি উপযুক্ত কি না হ্যাঁ বা আরও যারা যারা সব বিভিন্ন শিক্ষক শিক্ষিকা আছে সেই বিষয়ের উপরে তারাও বিবেচনা করে দেখবে যে বইটা সত্যি গ্রন্থাগারে রাখার জন্য উপযুক্ত কি না এবং ম্যানেজমেন্টের স্বাক্ষর টাক্ষর বা হেড স্যারের বা প্রধান শিক্ষক বা সহ প্রধান শিক্ষক মহাশয়ের অনুমতি নিয়ে আমি তোমাদেরকে জানাতে পারব যে এই বইগুলি আমরা আগে রেখেছি অনেক ছাত্র ছাত্রীরা অনুরোধ করেছিল ওই সব বই রাখার জন্য অনেক যেই সব অনেক বই লাইব্রেরিতে রাখাও হয়েছে বা অনেক বই হচ্ছে প্রত্যাখ্যানও করা হয়েছে যেই বইগুলো মনে হয়নি যে রাখার মতো উপযুক্ত সেইগুলো আমাদের প্রধান শিক্ষক মহাশয় বা স্কুলের ম্যানেজমেন্টরা মতামত দেয়নি আবার অনেক বইও আছে যেগুলো আমাদের গ্রন্থাগারে ওরকম ভালো বই রাখা হয়েছে অনেক ছাত্রদের অনুরোধে তোমাদের বইগুলো বইটা নিয়ে আসতে হবে এবং প্রধান শিক্ষক মহাশয়ের সঙ্গে তোমরাও কথা বলবে আমিও একটু কথা বলব তারপরে জানানো হবে যে বইটা রাখার উপযুক্ত কি না হ্যাঁ তোমরা তিন চারজন আসবে বইটা নিয়ে যে বইটার কী বিষয় প্রধান শিক্ষক মহাশয়কে বলবেন উনি যা জানাবেন সেভাবেই বইটা রাখা হবে বা যেটা হবে সেটার পরামর্শ দেওয়া হবে হ্যাঁ অবশ্যই সকাল দশটার মধ্যে এসে যাবে কোনো অসুবিধা হবে না হ্যাঁ ঠিক আছে হুম হুম হুম